আমি অযোধ্যা পাহাড়ে ট্রেকিংয়ে গিয়েছিলাম আমাদের একটি ট্রেকিং টিম রয়েছে ট্রেকিং হল একটি দীর্ঘ কঠিন ভ্রমণ ট্রেকিংয়ে গিয়ে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে যেমন খাবারের জলের অভাব দীর্ঘ সময় ট্রেকিং করার পর বিশ্রামের জায়গার অভাব খাবার সঠিক খাবারের প্রয়োজন না মেটানো আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছিলো আমাদের টিমেরই ক্যাপ্টেন